হ্যাঁ আমি মনে করি সংবাদমাধ্যমগুলো গ্রামীণ এলাকা নিয়ে যথেষ্ট সমস্যা দেখায় তো সমস্যা দেখায় বলতে গ্রামে তো সমস্যা প্রায় লেগেই আছে বিভিন্ন রকমের কৃষি জমি নিয়ে সমস্যা তারপরে এমনই গ্রামের পার্টিগত সমস্যা বিভিন্ন রকমের সমস্যা আছে সংবাদমাধ্যমগুলো সব সময় যে গ্রামে গিয়ে কাজ করতে পারে তা তো না সেগুলোর জন্যই ওদেরও হয়তো ওই সমস্যাটা হয় যে ঠিকমতো ও সব সময় গিয়ে পৌঁছাতে পারে না বলে হয়তো ঠিক ঠিকমতো তারা খবর নিতে পারে না তবে যে যায় না একবারেই তা না সমস্যা সব সময়ই যে দেখাচ্ছে সেরকমও নয় তবে আছে একটুখানি সমস্যা আর সংবাদমাধ্যমগুলিতে কথা হয় না বলতে আমার মনে হয় যে সংবাদমাধ্যগুলিতে যে বিষয়টা আমি বলবো যে এই যে প্রতিনিয়ত প্রতিদিন যে মেয়েদের উপরে নারীদের ওপরে যে অত্যাচার হচ্ছে বধূ নির্যাতন হচ্ছে এগুলো যদি সংবাদমাধ্যমে একটু বেশি করে এগুলো নিয়ে কথা বলতো তাহলে হয়তো কিছুটা সুরাহা হতো এইগুলি কেন জানি না এইগুলো সেই রকমভাবে সংবাদমাধ্যমে আমার মনে হয় কথা হয় না আমার কাছে মানে আমার যেটা বলার যে একটু এই ব্যাপারে সংবাদমাধ্যমগুলি যদি কিছু কথা বলতেন তাহলে হয়তো আরও এইগুলো নিয়ে একটু সুবিচার পাওয়া যেত